হ্যালো হ্যাঁ বলো তুমি প্রথমত গানের জন্য তাল সঞ্চারি এগুলোকে চর্চা করো হ্যাঁ তো তোমাকে তো আমি সবকিছু লিখেই দিয়েছিলাম তুমি কি সেগুলো পড়েছ আচ্ছা দেখো সবটা সম্পূর্ণ পড়ো পড়ে বোঝ যেটা বুঝতে পারবে না আমাকে বলো দেখো গানের জন্য তো সময় আছে গানটা তো দেওয়াই যায় কিন্তু গানের আগেও কিছু বিষয় থাকে সেগুলোকে বুঝতে হয় একটা রাগের মধ্যেও অনেক কিছু বিষয় থাকে সেগুলোকে তোমাকে আগে বুঝতে হবে তাল বুঝতে হবে মাত্রা সব কিছু তোমাকে বুঝে তারপরে তুমি একটা রাগ করতে পারবে রাগটাও তো একটা গান তো তোমাকে আমি গানটা তো এখন দিতে পারবনা এভাবে তুমি আগে জিনিসগুলো একবার অভ্যাস করে নাও ভালো করে ঠিক আছে তো আমি তো তোমাকে অনেকগুলো দিয়েছিলাম খাম্বাজ দাদরা ভৈরব এগুলোর মধ্যে তুমি কোনটা করেছ বাহ তাহলে আর বাকি যেগুলো আছে সেগুলো একদম সম্পূর্ণ করো তারপরে না হয় তোমাকে আমি একটা নতুন গান দেব গানের মানেই তো তাই যে পুরো মানে বুঝে গান করতে হবে নয় তো তুমি যে গান করছ সেটা তো যারা শুনছে তাদের মনে তো যাচ্ছে না ওপর ওপর গান শুনিয়ে তো লাভ নেই তাইনা হ্যাঁ তাহলে গানের মানে বুঝে যখন গান করতে হবে গানের আগের জিনিসও তাহলে তোমাকে বুঝতে হবে ঠিক আছে হ্যাঁ আর কিছু বলবে নাচেও তো তাল চর্চা করতে দিয়েছি একটাই তাল দিয়েছি মনে হয় দাদরা তো তোমার দাদরা তাল হয়ে গেছে হ্যাঁ তো দাদরা তালটা ভালো করে অভ্যাস করো কারণ ওটা না হলে তো তুমি নাচের ছন্দই খুঁজে পাবে না গান নাচ সবই তো সুর তাল ছন্দের একটা ব্যাপার তাই তো হ্যাঁ তাহলে যখন এগুলো সুর তাল ছন্দের ব্যাপার তাহলে তোমাকে এগুলো আগে পড়ে ভালো করে বোঝা উচিত বুঝে পড়ে তুমি যেটা বুঝতে পারছ না সেটা আমাকে জিজ্ঞাসা করো একবার জিজ্ঞাসা করো দশবার জিজ্ঞাসা করো আমি অবশ্যই তোমাকে বুঝিয়ে বলবো তোমার যে জায়গায় অসুবিধা হবে তুমি আমাকে জিজ্ঞাসা করবে আমি আবারও দেখিয়ে বুঝিয়ে দেব আর যেগুলো লিখিয়েছি ওগুলো একটু ভালোভাবে পড়ো হ্যাঁ হ্যাঁ ওটা পড়তে পড়তেই তোমার ঠিক হয়ে যাবে এখন তোমার কাছে নতুন জিনিস তো তুমি তো এই সবে সবে শিখছ সেটা তোমার কাছে নতুন বলে তোমরা অসুবিধা হচ্ছে যখন তুমি নিজের মধ্যে আস্তে আস্তে নিজেও বুঝতে পারবে যে এই জিনিসটা এইরকমভাবে হচ্ছে তখন তোমার নিজে থেকেই একটা বুদ্ধি চলে আসবে যে না এই জিনিসটা এইরকম হবে তো সেটা আস্তে আস্তে হবে এখনই সেটা হবে না ওটার জন্য তোমার সময় লাগবে তাও যেটা তোমার মনে হবে যে উচ্চারণ ভুল বলছি বা কিছু অসুবিধা হচ্ছে তুমি সেটা আমাকে জিজ্ঞাসা করবে পুরোটা আগে ভালো করে পড়ো আর আমার হাতের লেখা যদি তোমার একান্তই বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি খাতাটা নিয়েও আমার কাছে আসতে পারো ওহ তুমি না হয় কালকে খাতাটা নিয়ে একবার এসো আমি তোমাকে আবারও দেখিয়ে বুঝিয়ে দেব সবটা ভালো করে সব কিছু অভ্যাস করো সম্পূর্ণভাবে পড়ো প্রথমত কিছু অসুবিধা হলে আমাকে জানিও কাল সকালে তাহলে তুমি খাতা নিয়ে এসো আমি তাহলে বুঝিয়ে দিচ্ছি এখন রাখি তবে শুভরাত্রি